হ্যাঁ আমি উল্লেখযোগ্যভাবে পাঁচটি তারিখের কথা বলব যেগুলি হচ্ছে বিশেষভাবে উল্লেখযোগ্য আমাদের ভারতবাসীর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বা স্থান পেয়েছে যেমন ধরি যদি বলে থাকি তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি হচ্ছে সুভাষচন্দ্র বসুর জন্মদিন সুভাষচন্দ্র বসুকে আমরা নেতাজি হিসাবে গ্রহণ করি এবার নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষর স্বাধীনতা সংগ্রামী একজন এবং যিনি হচ্ছে কী যে আজাদ হিন্দ ফৌজ নেতৃত্ব দিয়েছিলেন এবং ইংরেজদের চোখে চোখ রেখে নানান ভাবে তাদের বঞ্চনা করেছেন যার জন্যে আমরা আজকে স্বাধীনতা লাভ করেছি তেইশে জানুয়ারি তাই আমাদের ভারতবাসীর কাছে একটা বিশেষভাবে উল্লেখযোগ্য দিন এর পরে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস ভারতবাসীর কাছে একটা বিশেষ উল্লেখযোগ্য দিন উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি আমাদের সংবিধান রচনা হয়েছিল বি আর আম্বেদকর এই সংবিধান রচনা করেছিলেন সেটাকে ছাব্বিশে জানুয়ারি তাই প্রজাতন্ত্র দিবস হিসাবে গ্রহণ করা হয় প্রজাতন্ত্র দিবসে দিনে কুচকাওয়াজ এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই দিনটাকে পালন করে থাকি তার পরে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস এমনই একটি দিন যেখানে পরিবেশকে সুন্দর এবং সুষ্ঠু রাখার জন্য আমরা বিভিন্নভাবে গাছপালা এবং পরিবেশকে সা ভালো রাখার জন্য আমরা চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যেটি আজকালকার দিনে ভীষণভাবে প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে কেন এখন ডেঙ্গু ম্যালেরিয়া প্রভৃতির প্রকোপ বিভিন্নভাবে বৃদ্ধি পাচ্ছে যার জন্য মানুষের কাছে এই যে বিশ্ব পরিবেশ দিবসটা বিশেষভাবে উল্লেখযোগ্য একটা স দিন যেই দিনটিকে স্মরণ রেখে সমস্ত ভারতবাসী এবং শুধু সেইদিনকার নয় সমস্ত দিনেই যাতে সেইভাবে সুষ্ঠুভাবে দিনটিকে পালন করে থাকে এবং পরিবেশকে রক্ষা করার জন্য যা যা প্রয়োজনীয় তা তা উল্লেখযোগ্যভাবে গ্রহণ করতে পারে তাহলে আজকে সারা বিশ্ব সুন্দরভাবে গঠন হবে এবং বিশ্ব একটা ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে যাবে তার পরে আমরা যদি বলে থাকি দোসরা অক্টোবর দোসরা অক্টোবর কীসের জন্য বিখ্যাত মহাত্মা গান্ধীর জন্মদিন মহাত্মা গান্ধী যা আমাদের জাতীয় জনক তিনি ভারতবর্ষর স্বাধীনতা সংগ্রামী একজন তার অবদান আমরা আজও অক্ষরে অক্ষরে পালন করে তার তার নীতিকে আমরা পালন করে চলি এবং গান্ধীজি ইংরেজদের সাথে যেভাবে তার বক্তৃতা বা বিভিন্ন মাধ্যম দিয়ে আজকে তাদেরকে বঞ্চিত মানে তাদের সাথে লড়াই করেছেন তার অহিংস নীতি আজকের আমাদের মধ্যে গ্রহণ করাটা প্রত্যেক মানুষের কাছে খুবই যোগ্য এবং সেই জন্য দোসরা অক্টোবর হ্যাঁ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনকে আমরা বিশেষভাবে উল্লেখ করি এছাড়া আছে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর হচ্ছে কী যে খুবই একটা আমাদের কাছে বড়দিন আমরা পঁচিশে ডিসেম্বরকে বড়দিন হিসাবে কেন গ্রহণ করি কেননা পঁচিশে ডিসেম্বর হচ্ছে কী যে যিশুখ্রিস্টের জন্মদিন এই যীশুখ্রিস্টের জন্মদিনে আমরা হচ্ছে কী যে তার অবদানকে স্মরণ করে আমরা হচ্ছে কী যে পঁচিশে ডিসেম্বর বড়দিন হিসাবে গ্রহণ করেছি এবং তা পালন করে থাকি তার পরে সবচেয়ে উল্লেখযোগ্য দিন হলো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসকে কীসের জন্যে বিখ্যাত কেননা পনেরোই আগস্ট হচ্ছে কী যে আমাদের ভারতের স্বাধীনতা দিবস এবং স্বাধীন ভারত উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন পেয়েছিল এবং সেই স্বাধীনতার অবদানকে আমরা আজও মনে রাখতে পারছি তার জন্য ভা উনিশশো সাতচল্লিশ সালের যে রক্তক্ষয়ী স ভাবে স্বাধীন আমাদের পেয়েছিল এই স্বাধীনতার জন্য আজ আমরা স্বাধীন সেই জন্য এইটি এই তারিখটি বিশেষভাবে উল্লেখযোগ্য